হ্যালো হ্যালো হুম স্যার লজে গিয়ে একটা এ হারিয়ে গেছে হ্যাঁ কমপ্লেন তো নিতে হবে একটা ব্যাগ ওই টাকা পয়সা ছিলো

বন্ধু বান্ধব ছিলো তারাও তো নেয় নি

চার পাঁচ জন ছিলো হ্যালো না বন্ধু বান্ধবের সন্দেহ করে লাভ নেই